আমি জাতিতে তপশিলি হলেও আমার পরিচয় সাংস্কৃতিকভাবেই হয়েছে আমি এমন একটা পরিবারে মানুষ হয়েছি যেখানে সাংস্কৃতিক ভাষার প্রাধান্য বেশি আমার মা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন নাটক গান ইত্যাদি নাচ আমার বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এরকম মহাপুরুষদের জন্মদিন পালন করা হয় যাদের সম্পর্কে আমি আমার ছোট ছোট ভাই বোন এবং যারা জানেন না এই বিষয়ে তাদের অনেক কিছু বলতে পারি যেমন অজানা কথা রবীন্দ্রনাথ নিয়ে স্বামীজি নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে সবাইকে নিয়ে আমি তাদেরকে জানাতে চাই যে এরা দেশের জন্য কী করেছিলেন আমাদের জন্য কতটা রত্ন আমি তা জানতে চাই আমার মা একটি নাটকের সাথে যুক্ত এই সাংস্কৃতিক মঞ্চে উঠে আমি অনেকবার বলেছি রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য ছোট গল্প বড়দের জন্য গান কবিতা নাটক এমন কিছু নেই যে তিনি লেখেননি তিনি সবার কথা ভেবেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা এমন একটা জিনিস যেখানে রবীন্দ্রনাথ নিয়ে সত্যি গর্ব করে বলতে হয় যে রবীন্দ্রনাথ কী কী লিখেছেন আমি সত্যি আমার এই এমন একটা পরিবার পেয়ে আমি ধন্য আমার পরিবারে সাংস্কৃতিক ভাষা সাংস্কৃতিক কথাবার্তা অনুষ্ঠান সবকিছুই পালন করা হয়